আমি মানসিক স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন এছাড়াও আমাদের এখানে মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে বলতে এখানে যোগা কেন্দ্র আছে সেই যোগা কেন্দ্রে যদি সকাল বিকাল যেয়ে যোগা করা হয় তাতে মানসিক সমস্যার সমাধানে অনেকটাই সাহায্য করে আর যোগা হল মানসিক স্বাস্থ্য সমস্যা সচেতনের এক মাত্র পন্থা সমস্ত কিছু পন্থার মধ্যে যোগাই সবচেয়ে ভালো আর মনোবিজ্ঞানীদের মতামত বিষন্নতা উদ্বেগ এদের নানান ধরনের পরিবর্তন বা ব্যাখ্যা আমাদের মানসিক সমস্যার সমাধানে সাহায্য করে